ভূপ্রকৃতির বিভিন্নতা অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভূপ্রকৃতির অঞ্চলে ভাগ করা যায় উত্তরের পার্বত্য অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল ছোটোনাগপুর মালভূমির পূর্ব দিকের ভগ্ন ও অবশিষ্ট অংশে প্রাচীন আগ্নেও শিলা দ্বারা পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত হয়েছে এই অঞ্চলের পশ্চিমের উচ্চতা তিনশো মিটার এবং তা পূর্ব দিকে ক্রমশ একশো থেকে পঁচাত্তর মিটার চালু হয়ে রাঢ় ভূমিতে মিশেছে পুরুলিয়া জেলার দক্ষিণ পশ্চিমে সুবর্ণরেখা ও কংসাবতী নদীর মধ্যবর্তী অঞ্চলের উচ্চতা সবচেয়ে বেশি এখানকার ঢেউ খেলানো উচ্চভূমিতে কঠিন শিলায় গঠিত অনেকগুলি ক্ষয়জাত পাহাড় বা টিলা দেখা যায় এখানকার পুরুলিয়ার অযোধ্যা বর্ধমানের পাঞ্চেত পাহাড় ঝাড়খন্ডের হাজারীবাগ মালভূমির অংশ অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সবচেয়ে উঁচু শৃঙ্গ এছাড়াও পুরুলিয়ার বাগমুন্ডি বাঁকুড়ার বিহারীনাথ ও শুশুনিয়া বীরভূমের মামাভাগ্নে পাহাড় উল্লেখযোগ্য বিভিন্ন খননকার্য ও কীটনাশক সার ব্যবহার করার ফলে ভূভাগের পরিবর্তন হচ্ছে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ বন বা লবনাক্ত বনাঞ্চল সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গের কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছহাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার ঝড়খালি সুবর্ণখালি খুলনা সাতক্ষীরা বাঘের হাট পটুয়াখালি ও বরগুনা অঞ্চলের এই জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন ও ভারতের সুন্দরবন